পশুপালন আমাদের গ্রামেগঞ্জে সবাই করে থাকে গোরুটা তো গ্রামের দিকে খুবই বিখ্যাত একটা পশুপালনের ক্ষেত্র হিসাবে আমরা ধরতে পারি গোরুর খাবারের জন্য আমরা খড় দিই তো এই শুধুমাত্র পশুপালনটা না ভেবে আমরা যদি তার থেকে একটু ব্যবসা বাণিজ্যের কথা ভাবি তাহলে আমার মনে হয় মন্দ হয় না যেমন এই খড়টাকে ছোটো ছোটো করে কেটে কুটি বানিয়ে গোরুর খাদ্য হিসেবে ব্যবহারের জন্য একটা ব্যবসাই শুরু করা গেলো এই গোরুর গোবর থেকে জৈব সার তৈরি করে সেগুলো বিক্রি করা গেলো এই রকম তাছাড়া মাছ মাছ চাষ করা হলো মাছ তো অন্যান্য পশুরা খেয়েই থাকে যারা মাংসাশী প্রাণী হয় তারা তো মাছ খেয়েই থাকে তারপর মুরগির খাবারের ক্ষেত্রে হাঁসের খাবারের ক্ষেত্রে আমরা মাছটাকে তুলে ধরতে পারি সেই হিসেবে শুধুমাত্র পশুপালন না করে পাশাপাশি যদি সেগুলোর থেকে ছোটোবড়ভাবে নতুন করে ব্যবসা করা হয় তাহলে মনে হয় মন্দ হয় না